হ্যাঁ আমি আঁকার ক্লাসের জন্যে মাস্টার আমি নিয়েছিলাম কিন্তু আমি ছোটবেলা থেকেই নিজে নিজে আঁকতে খুব ভালোবাসতাম যেইখানে যাই দেখতাম কারো ঘরে কোনও একটা ছবি রয়েছে বইয়ে কোনও ছবি রয়েছে এবং ফোনে কোনও সিনারি আছে দেখা যাচ্ছে আমি সেটা দেখেই এঁকে ফেলতাম তাই আমি বাবাকে বললাম বাবা আমি এরকম আঁকতে ভালো লাগছে আমি আঁকতে ভালোবাসি আমাকে একটা স্যার দেবে না তখন বাবা তখন বললো দেখ আমার সামর্থ্য নেই স্যার দেওয়ার জন্যে তুই নিজে নিজে যা পারিস তাই আঁক আমি নিজে নিজেই যাই দেখতাম তাই আঁকতাম আঁকতে আঁকতে বাবা একদিন নিজেই লক্ষ্য করলো যে আমার ছেলেটা বেশ ভালোই আঁকছে আমার ছেলেটাকে আর যদি একটু স্যার দেওয়া হয় তাহলে স্যার দিলে তো সেই ছেলে আমার ভালোই আঁকবে তাহলে সেই জন্যেই আমার বাবা আমাকে আমার পাশের বাড়িতেই একটা স্যার আসতো দিয়ে আমাকে একটি স্যার দিলো স্যার দিতে স্যারের কাছে আমি আঁকতে শুরু করলাম আঁকতে শুরু করে আমি কোনটা ভুল করছি কোনটা কী করছি স্যার আমাকে দেখিয়ে দিতো এক দিন বসে বসে নিজেই আমি একটা ছবি আঁকলাম গান্ধিজির ছবি গান্ধিজির ছবিটি দেখে স্যার বললো যে তোমার ছবিটা ঠিক ভালোই হয়েছে কিন্তু এক জায়গা জায়গায় নাকের কাছে চোখেকের কাছে এরকম একটু ভুল হয়ে গেছে স্যার আমাকে দেখিয়ে দিলো আমার অভিজ্ঞতা থাকলো যে স্যারের কাছেও আমি কিছু শিখলাম এবং নিজে থিকেও আমি অনেকটাই শিখেছিলাম এবারে স্যারও অনেক কিছু শিখিয়ে আমাকে আরও ভালো করে ভালো স্টুডেন্ট তৈরি করলো